গাছের আর এক নাম জীবন সব গাছকেই মানুষ ভালোবাসে আমিও খুব ভালোবাসি সবথেকে বেশি ভালোবাসি আমি ফুলগাছকে সেই কারণে আমি আমাদের বাড়ির সামনে ফুলের বাগান করি নানা রকমের ফুল ফুল সবারই কাজে লাগে পুজোতে লাগে আমি তাছাড়াও ফলের গাছও ভালোবাসি সবজি ফলের গাছ যেরকম আম কাঁঠাল লিচু পেয়ারা সবেদা সবরকমই আমাদের বাড়ির সামনে ফলের বাগান আছে আমিও কিছু কিছু সবজি আমাদের বাড়ির সামনেটাই আমি লাগিয়ে রেখেছি কেননা এখন সবকিছুই বাজারে যা কিনবে যে সবজিই কিনবে সবই বিষ সেই কারণে আমি ঘরের সামনেই আমি সবজি লাগিয়ে রাখি সেই সবজিতে আমাদের সংসার পুরো পরিবারটা আমাদের সেই সব সবজিতে হয়ে যায় বাজার থেকে আমাদের আর কিনতে হয় না